আমি জীবনে যা কিছু শিখেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ পাঠ হল অটোক্যাডে বিল্ডিং প্ল্যান ড্রয়িং করা এটি আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে যখন আমি অর্থাভাবে জর্জরিত ছিলাম তখন আমি অটোক্যাড জানতাম না কেবলমাত্র স্কেচ করে ড্রয়িং করতাম যেটা আমার জীবনকে অনেকাংশেই নিম্নগামী করে তুলেছিল যখন আমি অটোক্যাডে শিখলাম তারপর থেকে আমার জীবনের ওই খারাপ সময়টা আস্তে আস্তে দূরীভূত হতে থাকল এবং এখন অটোক্যাডের মাধ্যমেই আমি প্ল্যানগুলো ড্রয়িং করি এবং সেইগুলোকে সাবমিট করার পর আমার অর্থাভাব যথেষ্ট পরিমাণে কমেছে